হ্যাঁ হ্যালো বলছি আপনি পলাশ দাস বলছেন তো আমি জয়ন্ত ঘোষ বলছি এটা ফার্নিচার দোকান তো ও আমি একটা আমার দিদির বিয়ে লেগেছে আর কি আমি একটা গোদরেজ আলমারি কিনতে চাই বিয়েবাড়িতে দেওয়ার জন্য না একটু কেমন কী রকম আছে কিংবা কতো ধরনের আছে একটু বলুন না খুলে আমাকে ও না বিয়েবাড়িতে দেবো তো ডবলটাই নেব সিঙ্গেলটা নেওয়ার থেকে ডবলটাই ভালো হবে ও না আমিও হ্যাঁ যেতে তো হবেই আর আমাকে বলল যে এই দোকানটায় যাবি এই দোকানটায় ভালো ভালো জিনিসপত্র আছে ওই জন্য তো ফোন করলাম আমি এখন থেকে অর্ডারটা দিয়ে দেবো বিয়েবাড়িটা দশই অঘ্রান বিয়েবাড়ি আমি এখন অর্ডারটা এখন দিয়ে দেবো না না ফাঁকে যেমন আয়না থাকে এখন তো ওইগুলো উঠেছে না আয়না সিস্টেমগুলো দেখতেও সুন্দর লাগে আর ভিতরটা ডবল পাল্লা বললাম এই তিনটে করে যেমন থাক থাকে তিনটে তিনটে ছটা তাহলেই হবে ওই ওরকম ডিজাইনের আর কি ও ওইরকম আছে তো না না লকার তো রাখতেই হবে না লকার রাখতে হবে না লকার তো থাকবে অবশ্যই থাকবে না একটু যাতে রেড কালারটা হয় লাল বিয়েবাড়ি তো ওই যে ওইগুলো বেশি মানাবে ও আমার কিন্তু এই গোদরেজ কোম্পানির চাই হুম হুম তাহলে আমি এখন থেকেই যে বায়নাটা দিয়ে দিই আপনাকে কি অনলাইনে পাঠিয়ে দেবো তাহলে ও ঠিক আছে ঠিক আছে পাঠিয়ে দিচ্ছি তাহলে হ্যাঁ ঠিক আছে